হ্যাঁ স্টেশনারি জিনিস আপনার কাছে পাওয়া যাবে মালা চুড়ি হ্যাঁ মালা সে স্টোনের মালা সেটগুলো কতো করে আর কানের দুল হুম আর বাউঠি পাওয়া যাবে বাউঠি মান যেয়ে লক সিস্টেম বাউটিগুলো ওগুলো কতো করে আর নকশা করা টুখ বাজা হ্যাঁ বাজাজ বাজাজ আমন্ড ড্রপ তেলটা কতো করে হ্যাঁ বাজাজ আমন্ড ড্রপ ওম আর বাজাজ আমন্ড ড্রপ তেলটা কতো করে

হ্যাঁ আপনার কাছে লেকমি কোম্পানির জিনিসগুলো পাওয়া যায় ঠিক আছে যাবো আপনাদের ওখানকে কিনতে সামনে বিয়ে বাড়ি পড়েছে তো তালে বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাবো সেই জন্যেই কিনবো আপনার কাছ থেকে